হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কি প্রবলেম বলুন হ্যাঁ এখন তা তাহলে আপনার বাড়ি পুরো অন্ধকার তো মানে কিছু লাইট ফাইট জ্বলছে তো হ্যাঁ অ্যাকচুয়লি আমাদের তো মানে পর পর অনেক কাজ থাকে ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে আপনার বাড়ির ইয়েটা দেখছি গিয়ে কি করা যায় হ্যাঁ হ্যাঁ আমি আছি এখন একটা একটা জায়গায় কাজে আছি একটু দূরেই আছি ধরুন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যাচ্ছি গিয়ে দেখছি কি করার জন্যে হ্যাঁ এখন কিন্তু ওই বাড়ির বাচ্চাদের কাউকে ওই ওখানে হাত হাত দিতে দেবেন না দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ হ্যাঁ আমি এই আছি দূরেই আছি গিয়ে আমি গ দেখছি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি গিয়ে এ আপনার কাজটা করে দিয়ে আসছি আর এ এখন তাহলে কি বাড়ির ক কোনো লাইট চলছে না কোনো লাইট পাখা কিছুই জ্বলছে না তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি এই আছি আধা একটা কাজ করছি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি গিয়ে আপনার কাজটা আমি এ কমপ্লিট ক করে দিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাচ্ছি কি করে দিয়ে আসছি হ্যাঁ